হ্যাঁ আছে আমাদের এখানে বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে বৃদ্ধ বয়সের মা বাবাদেরকে রাখা হয় অনেক ছেলে আছে যারা বৃদ্ধ বয়সে তার মা বাবাকে দেখে না তো সেই জন্য এই সুবিধা রয়েছে যেখানে এখানে বৃদ্ধাশ্রমে বয়স্কদের রাখা হয় এবং এখানে শিশুআশ্রমও রয়েছে এ যেখানে এ শিশুদের ভালোভাবে যত্ন নেওয়া হয় এবং ভালোভাবে তাদের লেখাপড়া করানো হয় এবং এখানে শিশুদেরকেও রাখা হয় ওই তো যারা এখানে ছোট ছোট অনেকগুলো প্রাইমারি স্কুল রয়েছে বা আইসিডিএস স্কুল রয়েছে যেখানে শিশুদেরকে যত্ন সহকারে লেখাপড়া শেখানো হয় অনেক শিশু রয়েছে যাদের মা বাবা চাকরি সূত্রে এ সারা দিন বাইরে থাকে তো সেক্ষেত্রে শিশুদেরকে সময় দিতে পারে না তো ও এই ক্ষেত্রে দেখতে গেলে তো তাদেরকে যত্ন করে খাওয়ানো খাওয়ানো এবং পড়ানো লেখাপড়া শেখানো সব কিছুর দায়িত্ব এখানে নিয়ে থাকে এবং এখানে সাক্ষরতা সাক্ষরতা সেই দিক থেকে খুবই বেশি এগিয়ে রয়েছে এবং এখানে পশুপালন করার জন্য এখানে পশুপালন করার জন্য এখানে কিছু ইয়ে রয়েছে সেবাশ্রম রয়েছে যেখানে এই এখানে এখানে পোলট্রি ফার্ম রয়েছে অনেকগুলো যেখানে এ এখানে পোলট্রি রাখা হয় এবং পশু ও অনেক পশুপালনের ইয়ে রয়েছে যেখানে অনেক পশু রাখা হয় সেখানে পশুদেরকে যত্ন নেওয়া হয় হয় এবং পশুদের সেবা করা হয় এবং আমার সমাজ সমাজকল্যাণ সমিতি এম এ বি আর এর উদ্যোগে শিক্ষা উন্নয়ন সমিতি ও শিক্ষা সাক্ষরতা দিনকে দিন বেড়েই চলেছে এ তো এখানে আশাপাড়া গ্রামীণ উন্নয়ন সোসাইটি শিক্ষা ও সাক্ষরতা বিধাননগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমও রয়েছে এ যেখানে এখানে শিশুদেরকেও নিয়ে যাওয়া হয় এবং বৃদ্ধ বয়সে বৃদ্ধ বৃদ্ধ বৃদ্ধাদেরও নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে খুব যত্ন সহকারে রাখা হয় এবং তাদের চিকিৎসাও করানো হয় এবং তাদেরকে এ খুব যত্নের মাধ্যমে সেখানে সেবা করা হয়